পূর্ব বর্ধমান জেলায় পালিত প্রধান সাংস্কৃতিক উৎসব দুর্গা পুজো রাসের মেলা হয় কালী পুজো কালী পুজোয় বলো বড় মেলা হয় সর্বমঙ্গলা মায়ের ওখানে বড়ো পুজো হয় এছাড়া রথের পুজো হয় রথের মেলা হয় এছাড়া আছে মহাবীর জয়ন্তী বা বড়দিন বড়দিনে খুব অল্প সংখ্যক আমাদের ক্রিশ্চান ধর্মীয় মানুষ আছেন খুব অল্প সংখ্যক তো তারপরেও এখানে কিন্তু কেক খাওয়ার রেওয়াজটা আছে বিজয়া দশমীতে মিষ্টিমুখ করার রেওয়াজ রয়েছে সবাই সবাইকে সবাইকে মিষ্টি খাওয়ায় বিশেষ করে বিজয়া দশমীর বিশেষ খাবার হচ্ছে নাড়ু এবং নিমকি এবং সেটা ঘরে তৈরি করে খাওয়ানোর চলটা এখানে বেশি আছে মুসলিমদের মধ্যে ঈদের অনুষ্ঠান আছে এবং ঈদের একটা বড় মেলাও হয় সেই মেলায় সবাই সবার সঙ্গে সম্প্রীতি আদান প্রদান করে